গেম পরিবর্তনের কথা যদি বলেন তাহলে আমাদের ক্ষেত্রে তো আমরা ফুটবল আর ক্রিকেটটাই বেশি খেলতাম ছোটবেলায় যদি বলা যায় তা ফুটবলের ক্ষেত্রে আমার একটা ফুটবল কিনে এনে আনতাম সবাই মিলে চাঁদা দিয়ে সেটাতে আমরা খালি পায়ে খেলতাম তখন অত বুট কেনার সামর্থ্য ছিল না আমাদের আর ক্রিকেটের কথা যদি বলেন তাহলে ক্রিকেটের বলটা বলের দামটা অতটা ছিল না সেটা আমরা কিনে আনতাম সবাই মিলে কিন্তু একটা ব্যাট যদি আপনি বলেন সেটার অনেকটাই মূল্য ছিল যেটা আমাদের পক্ষে কেনা সম্ভব ছিল না তাই আমরা কী করতাম যে যার বাড়িতে একটা যদি অপ্রয়োজনীয় কাঠ এটু ভালো মতো হতো সেটাকে আমরা বেছে নিতাম আর সেটাকে তারপরে কাটারি দিয়ে একটু ব্যাটের মতো ব্যাট বানানোর চেষ্টা করতাম যেটা হতো না ব্যাটের মতো তবুও আমরা সেটাকে ব্যাট বলেই চালাতাম সেটাকে নিয়ে খেলতে যেতাম এবার সেখানে গিয়ে দেখতাম যে যার ব্যাট তাকে আমরা বলতাম কী তুই আগে ব্যাট কর সেটাকে নিয়ে তাকে আগে ব্যাট দেওয়া হতো এইভাবে আমরা খেলতাম ছোটবেলায়